এখানে অনেক জায়গায় পশুপালন হয় যেরকম পোলট্রি মুরগি পোলট্রি মুরগি এখানে চাষ চাষ হয় বলেই যে কোনো বিয়েবাড়িতে চিকেনের চাহিদাটা একটু বেশি থাকে ওই জন্যে পোলট্রি যদি চাষ না হতো তাহলে এখানে বিয়ে বাড়িতে কোনো প পশু পাখির চাষে মানে পোলট্রির কোনো মানে চিকেনের চিকেনই হতো না চিকেন হ